আমি কেনা বইও যেমন পড়তে ভালোবাসি তেমন ইলেকট্রনিক উপায়ে বই পড়তেও ভালোবাসি কারণ কেনা বই আমরা ছোটো থেকে পড়ে অভ্যাস্ত হয়ে আসি আর ইলেকট্রিকস বই ইলেকট্রনিক্স বই এখন সহজে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হাতের কাছে উপলব্ধ থাকে সেজন্য এই বইটি পড়া এখন আরো বেশি আগ্রহজনক কারণ বই অনেক বই যখন হয় তখন অনেক কিছু দূরে ভ্রমণের সময় নিয়ে যাওয়া একটা কষ্টসাধ্য হয়ে পড়ে তখন পড়ার ই ইচ্ছা হলে বই খুলে ইয়ে ফোনের মাধ্যমে অটোমেটিক পড়া যায় ইলেকট্রনিক বই থাকলে আর আমি অনেক অডিয়ো বুকও শুনেছি যেমন বিভিন্ন ধরনের খুব আশ্চর্যজনক ঘটনা বিভিন্ন ভ্রমণ কাহিনি বিভিন্ন জীবনী এগুলি এই ওডিওবুকগুলি আমি শুনেছি কুকু এফএমের মাধ্যমে এগুলি অত্যান্ত মনোরঞ্জকভাবে শ্রোতাকে আকর্ষিত করার জন্য দিষ্টিনন্দনভাবে এগুলোকে তৈরি করা হয় যাতে শুনে শুনে একটা মনের মধ্যে যেন চোখের সামনে ভেসে উটছে এমন অনুভূতির সৃষ্টি হয় এই জন্য এখন ইলেকট্রনিক্স অডিও বুক সত্যি খুব সুন্দর মানুষের মন কেড়ে নেওয়ার জন্য বিশেষ করে বাচ্চাদের এই বইয়ের মাধ্যমে শিক্ষা দিলেও তাদের একটা শোনার প্রতি একটা আগ্রহ জন্ম নেবে আর এই শোনার আগ্রহ যত জন্ম নেবে তত সে অনেক কিছু শিখতে পারবে তার মধ্যে একটা ধৈর্যশীল একটা ক্ষমতা তৈরি হবে